পশ্চিমবঙ্গের স্থানীয় আবাসনের বিকল্প বলতে প্রচুর ফ্ল্যাট আবাসন বেড়ে গেছে জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের চাহিদার সঙ্গে সঙ্গে এখন ফাঁকা জায়গা পাওয়া খুব মুশকিল হয়ে গেছে সেই জন্য ফ্ল্যাটের পরিমাণ এত বেড়েছে যে মানুষ নিজের বিকল্পটাকে একমাত্র ফ্ল্যাট হিসাবে বেছে নিয়েছে এখন ঘর এখন ঘর নিজের জায়গা জমি কিনে ঘর করা যে এত শক্ত কাজ যে মানুষ নিজের ফ্ল্যাটটাকে এখন নিজের ঘরের মতো ব্যবহার হিসাবে করছে এই ফ্ল্যাটটা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অনেক সুবিধা অসুবিধার সঙ্গেও জড়িত আছে মানুষের এখন হচ্ছে চাহিদা এত ডিমান্ড তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে আর টাইম কমে যাচ্ছে যে মানুষ নিজের ঘর বানাতে গিয়ে এখন টাইম পাচ্ছে না এই জন্য মানুষ এখন জায়গা জমি ছেড়ে ফ্ল্যাটের আবাসনের আর রিয়েলিস্টিক প্রোজেক্ট যেগুলো হচ্ছে তারা এখন মার্কেটে ভালো আপনার ব্যবসা পরিণত করেছে আর আজকালকার দিনে ছোটো বাড়ির একটা মিনিমাম ভাড়া তিন হাজার টাকা তিন হাজার টাকার নীচে কোনো একটা রুম একটা বাথরুম পায়খানা পর্যন্তই পাওয়া যায় সেটাই এখন মানুষ এখন ওই ছোটো বাড়িতে মানুষ যেতে এখন একদম অনিচ্ছায় বলতে পারেন কিন্তু এই ফ্ল্যাটগুলোতে মানুষের এখন বেশি ঝোঁকেতে বাড়ি ভাড়ার দিকে এখন একদম নেই বললেই চলে সেই জন্য বাড়ির মালিকরা এখন বালির ভাড়া দিতেও অনিচ্ছুক নিজের জন্য বাড়ির তৈরির বদলে ফ্ল্যাট তৈরি করতে বেশি ইচ্ছুক আর ছাত্রছাত্রীদের এখন খুবই ভালো একটা জায়গা হয়েছে যেখানে তারা দূর দূরান্ত থেকে এসে পড়াশুনা করে খাওয়া দাওয়া করে আর নিজের কেরিয়ার সম্বন্ধে এখন অনেক কিছু ওনারা তৈরি করতে পারছে যেটা হচ্ছে যুব আবাসন এই যুব আবাসনও এখন মানুষের ছাত্রছাত্রীরাও ছোটো পড়ুয়া পড়ুয়ারা আসছেন থাকছেন কম খরজে তারা নিজের কেরিয়ার তৈরি করছেন এবং জীবনের পথে তারা এগিয়ে চলছে এই ছাত্র আবাসন এখন চারিদিকে তৈরি হচ্ছে ভালো পরিষেবার যুক্ত মূলক আবাসনের মধ্যে থাকছে আর ছাত্র আবাসনের ছাত্রছাত্রী পড়ুয়ারা তারা কম খরচে নিজের জায়গা তৈরি করে এগিয়ে যাচ্ছে